হুম বলুন আমার দোকানে মিষ্টি দই পাওয়া যায় টক দই পাওয়া যায় এছাড়া আরও অনেক রকমের মিষ্টি পাওয়া যায় নিন একটু দই খেয়ে দেখেন টেস্ট করে দেখেন কেমন হয় হুম বলছি শুনুন প্রথমে দুধটা ভালো করে জ্বাল দেবেন যাতে না সর পড়ে এবার জ্বাল দিয়ে জ্বাল দিয়ে একটু গাঢ় করে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করবেন নামিয়ে নেবেন নেওয়ার পর এবার চিনির একটা সিরা তৈরি করতে হবে এবার শুলো ওই কড়াইতে একটু চিনি দেবেন একটু জল দেবেন যতটা পরিমাণ আপনি দুধ নেবেন সেই হিসাবে তো চিনিটা নেবেন নাহলে মিষ্টিটা হবে কী করে এইবার চিনিটা নিয়ে একটু নাড়বেন না একটু দেখবেন একটু ফুটতে ফুটতে ফুটতে ফুটতে একটু লাল মতোন হচ্ছে তখন একটু নাড়া দেবেন তখন দেখবেন একটা সিরা তৈরি হয়ে গে তারপর গ্যাসের গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আবার দুধের হাঁড়িটা বসাবেন বসিয়ে এবার সিরাটা দেবেন অল্প করে আর নাড়তে থাকবেন দেবেন নাড়তে থাকবেন নাড়তে নাড়তে নাড়তে নাড়তে এবার ওর মধ্যে দইয়ের সাজা আগে থেকে রাখবেন মানে টক দই টক দই দেবেন দিয়ে এবার নাড়তে নাড়তে নাড়তে নাড়তে নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে একটা ভাঁড়ে রেখে দেবেন দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবেন রাখলে তারপর দেখবেন ওটা বাইরে বার করলে পুরো দই বসে গেছে তখন খেয়ে দেখবেন টেস্ট হবে ওই দইটা না আমি দইয়ের অর্ডার নিই না কিন্তু আপনি যদি বলেন তাহলে নিতে পারি হুম হুম